ফটো ফটো তো আমরা অনেকেই তুলি এবং ফেসবুকেও দেখি বিভিন্ন রকম ফটোগ্রাফাররা ফটো তোলে কী দারুণ দারুণ করে ফটো তোলে ফটো এ করে তো আমরা তো সেরকম করে ফটো তুলতেই পারি না এবং আমরা অত শিক্ষিত না আর ফটো তোলালে আমরা অত স্মার্টও নয় যে আমরা ওরকম করে ফটো তুলবো তা আমরা ফেসবুকে দেখি নানান রকমের ফটো বা ভিডিও আমরা দেখেই থাকি দেখি এবং অনেকগুলো ফটো যেগুলো ভালো লাগে পছন্দ হয় সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে ই করে নিয়েই ভালো লাগে দেখতে এগুলো ওই সব ফটোগুলো অনেক অনেক অনেক সময় ফোন থাকা বা ক্যামেরা থাকে এমন একটা জিনিস সেই সময় অনেক সময় অনেক খারাপ খারাপ কাজ হয়ে থাকে সব কাজ দেখার মতো না মিডিয়া সাংবাদিকদের সামনে নিয়ে আসার জন্য অনেক কাজে অনেক ভুল মানুষ কাজ করে থাকে আমরা কী করি সে সময় চেষ্টা করি যে ফোন ফটোগুলো তুলে নিই কিংবা একটা ভিডিও বানিয়ে নিই কেন একটা যমন যে সামনে হাতে পড়ে যাবে তখন একটা গোপন যে বিষয়টা সেটা একটা সত্যির পথে চলে যাবে কেন স এখন মানুষ মানুষ এখন কী চায় প্রত্যেক কথায় প্রমাণ চায় তো প্রমাণ ফোন এমন একটা জিনিস ফোন থাকা সবথেকে ভালো ফোন থাকলে মানুষ প্রমাণটা পেয়ে যাবে আরটা যে কোনো বাজে কাজ করলে ফোনে একটা রেকর্ডিং হয়ে গেলো কিংবা ভিডিও কিংবা একটা ফটো তুলে রেখে দিলাম এটা মানুষের কাছে দিলে মানুষ সত্যিই ভেবে নেবে কেন ওটা তো আর মিথ্যে করা যায় মুখের কথা মিথ্যে করা যায় কিন্তু ফোনের ভিডিও বা ফটো সেটা তো আর মিথ্যে করা যায় না ফটো এমন একটা জিনিস ফটো তুলতে গেলে সুন্দর করে ফটোটা তো সুন্দর তুলতে হবে তো তুলতে গেলে যখন আমরা ফটো তুলি জুম করি বা একটু ইয়ে করে নিই ভালো যখন ফটোটা মানে যখন যেরকম ভালো হয় সেরকম সে এখান থেকেই করি ফটোটা তার ফটোগ্রাফার না নেয় যে ফটোগ্রাফাররা কত সুন্দর করে অনেক জায়গায় ফটো তোলে কিংবা ফটো এ করে সেটা তো আমরা করতে পারি না কেন অত শিক্ষিত না আমরা যে সে কাজটা আমরা করবো আমরা পারবো যারা ফটো তোলে এ করে দেখি অনেকেই দেখে বসে খুব সুন্দর সুন্দর ফটো তোলে তো আমার ফেসবুকে যেরকম দেখি আমার ফেসবুকে আবার ইয়ে করে দিই অনেক লাইক শেয়ার করি ভালো লাগে যেসব ছবিগুলো দেখতে ভালো লাগে অনেক ফেসবুকে অ করে নিয়ে ভালো লাগে যেগুলো